ছোটোবেলা আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হলো আমি একটি আঁকার প্রতিযোগিতায় গিয়ে সেখানে প্রথম হয়েছিলাম সেই স্মৃতিটা আমার খুব ভালোভাবে মনে আছে কারণ হচ্ছে সেই স্মৃতিতে আমার মনে পড়ে যে আমি খুব ছোটো খুব ভালোভাবে আঁকতেও পারি না কোথাও আঁকা শিখিও নি অথচ সেখানে গিয়ে নিজের মতো করে এঁকেছিলাম এবং সেটাতেই আমি প্রথম হয়ে যাই এমন কি আমি প্রতিযোগিতায় সময় মতো পৌঁছাতেও পারিনি কারণ আমি জায়গাটা ঠিক মতো চিনতাম না তাই দেরি হয়ে গেছিলো সেই জায়গাটা খুঁজতে কিন্তু যখন ওই প্রতিযোগিতার ফলাফল আসে এক সপ্তাহ পর তখন দেখি আমি প্রথম হয়েছি এবং সেখানে যখন আমি সেই পুরস্কারটা নিই এবং তাদেরকে ঘটনাটাও জানাই এটা আমাকে বিশেষভাবে করে তোলে কারণ লোকজন তখন আমাকে খুব উৎসাহ করে এবং বলেন যে দেখো সময়ের মধ্যে না পৌঁছে নিজের চেষ্টাতেও অনেক কিছু করা যেতে পারে তাই আমি এখনো পর্যন্ত নিজের চেষ্টাতেই অনেক কিছু করছি যেখানে আমি অন্য কারোর সাহায্য নিতে পারি না এবং নিইও না